নলকূপের কাজ হল মাটির নিচ থেকে জল তুলে আনা হ্যাঁ আমাদের এখানে বড় নলকূপ আছে তো সেখান থেকে শুধু আমরা পানীয় জল হিসেবেই যে সেটা গ্রহণ করি সেটা নয় আমরা সেই নলকূপটাকে চাষবাসের ক্ষেত্রে সেচের ক্ষেত্রে আপনার স্নান করার ক্ষেত্রে তারপরে কাপড়জামা ধোয়ার ক্ষেত্রে বাসন ধোয়ার ক্ষেত্রে সমস্ত কিছুতেই আমরা এই নলকূপটি ব্যবহার করি যেমন গ্রীষ্মকালে জলের পরিমাণ খুবই কমে যায় পুকুরে কুয়োতে তো তখন কী করা হয় যখন কোনো শাকসবজি বা ধান বা আলু যেকোনো যে ফসল যখন চাষ করা হয় তখন সেই নলকূপের মাধ্যমে মাটির তল থেকে জল তুলে এনে সেখানে চাষ করা হয় যখন জল থাকে না তখন সেই কূপের মাধ্যমে সেই জল পানীয় হিসেবে ব্যবহার করা হয় সেই জলকে কাপড় ধোয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই জলকে স্নান করার ক্ষেত্রে ব্যবহার করা হয় এই উপকারগুলি হয় নলকূপের মাধ্যমে